আমাদের এখান দিয়ে বয়ে চলেছে ডুংলু নদী এই ডুংলু নদীতে বাঁধ তৈরির কাজ আমাদের এই গ্রামবাসীরাই করেছি আমরা এই গ্রামবাসীরাই করেছি এই গ্রামবাসীরা মিলে বাঁশ জোগাড় করে কাঠ জোগাড় করে সেই সেতু তৈরি করেছি প্রায় অনেক বড় সেই সেতু নদীর এপার থেকে ওপার পর্যন্ত যাওয়ার জন্য একটি সেতু তৈরি করেছি সেই সেতুটি তৈরি করতে অনেক দিন সময় লেগে গিয়েছে এবং এছাড়াও আমরা চেষ্টা করি জঙ্গল আমদের এখানকার সবথেকে সুন্দরময় জায়গা এই জঙ্গলকে ঘিরেই এই ঝাড়গ্রাম এটাকেও বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি রীতিমতো গাছ লাগাচ্ছি তাদের পরিচর্যা করছি যাতে জঙ্গলমহলের যে ঐতিহ্য আছে যে সৌন্দর্য আছে সেটা বজায় থাকে সেটা হারিয়ে না যায় তা ছাড়াও আমাদের এখান থেকে অনেক মানুষ এই জঙ্গল থেকেই কাঠ সংগ্রহ করে নিয়ে গিয়ে তাদের জীবিকা অর্জনও করে থাকে এবং এছাড়াও এখানে বিভিন্ন মেলা ও সংগঠন করা হয় সেইখানে বিভিন্ন জিনিস তৈরি করে সেই মেলাতে বিক্রিও করা হয় এই সমস্ত মেলার আয়োজনও আমরা গ্রামবাসীরা করে থাকি